বাঁকুড়া জেলায় সাধারণত যে সমস্ত বিকল্প থাকার জায়গা আছে আমাদের এই বাঁকুড়া জেলায় টুরিস্ট স্পট আছে বা বিভিন্ন ঘোরার জায়গা আছে বো বিষ্ণুপুর টেরাকোটা শুশুনিয়া পাহাড় এখানে বাইরে থেকে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে এখানে এসে বিভিন্ন হোটেলে থাকে বা কোনও কর্মসূত্র এখানে আসেন সেখানে হোটেল হোটেলেও থাকতে পারে বা কোনও আবাসনে গিয়েও থাকতে পারে এখানে বিভিন্নরকমের হোটেল আছে যেখানে পাঁচশো টাকা থেকে শুরু করে চারশো টাকা থেকে শুরু করে কম ভিন্ন মানের ঘর পাওয়া যায় বা কেউ যদি পড়াশুনো সূত্রে বা কর্মসূত্রে এখানে আসে সে ক্ষেত্রে মাসিক দু হাজার তিন হাজার টাকায় ঘর পাওয়া যায় বা যদি কোনও এসি রুম হয় সে ক্ষেত্রে একটুখানি ভাড়া বেশি হয় আর নন এ সির একটুখানি ভাড়া কম সব রকম বিকল্প এখানেও উপলব্ধ আছে বা এর মার্কেটগুলো খুবই ভালো